আমি কিছুদিন আগে যে শ্যাম্পুটি কিনেছিলাম সে শ্যাম্পুটি লাগানোর পর থেকে আমার চুল পড়া আরও বেড়ে গেছে সাথে সাথে ভালো করে চুল পরিষ্কারও হয় না আর অনেক তাড়াতাড়ি শ্যাম্পুটি শেষ হয়ে যাচ্ছে একটুতেই অনেক বেশি শ্যাম্পু ব্যবহার করতে হচ্ছে তাই আমার শ্যাম্পুটি নিয়ে অনেক অসুবিধা হচ্ছে